আমি সাধারণত লাঞ্চ বা ডিনারে দুপুরে ভাতই খেয়ে থাকি এবার সেটা ডিপেণ্ড করে যে কোনদিন কীরকম কী রান্না হবে কী সবজি হবে সেগুলোর ওপর হচ্ছে যে রোজ দিন তো আর হচ্ছে যে আমরা একই রকম খাবার খেতে পছন্দ করি না তো সেখানে হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের মুখের স্বাদ পরিবর্তন করার জন্য বিভিন্ন খাবার আমরা খেয়ে থাকি বা রান্না করে থাকি যেখানে দুপুরের দিকে প্রায় দিনই আমি হচ্ছে যে একটু ভাত দুপুরে সবজির তরকারি মাছ করতে পারি বা অল্টারনেটলি আমি কোনও ডিমের তরকারি করতে পারি বা মাংস করতে পারি স্পেশালি আমরা মাংসটা কোনও একটা অফ ডে বা সানডে স্পেশালি হচ্ছে আমাদের ছুটির দিনেই বেশিরভাগ করে খেতে ভালোবাসি এছাড়াও রাতের দিকে ভাত হয় বা অনেক সময় রাতের দিকে হচ্ছে আমরা রুটিও খেয়ে থাকি যেখানে আমি রুটি রান্না করি বা তার রুটির সাথে আমি একটা সবজির তরকারি রান্না করতে পারি এইভাবেই হচ্ছে যে আমি দুপুরের খাবার বা রাতে যে ডিনার সেটা খেয়ে থাকি এবং তাতে খুব ভালোভাবে আমি আনন্দ পাই এবং প্রত্যেক দিন একই রান্না না করে রান্নার স্বাদ পাল্টিয়ে মুখের স্বাদ পাল্টানোর জন্য বিভিন্ন রকম রান্না করা ঘুরিয়ে ফিরিয়ে এটা ভীষণ রকম দরকার যেটা আমাদের মুখের স্বাদ বদলাতে সাহায্য করে তার সাথে সাথে আমাদের যে খাবার যে আগ্রহ আমাদের যে ইচ্ছা সেটাও বেড়ে যায় এটা আমাদের আমাদের আমাদের যে পার্সোনাল যে পছন্দগুলো সেগুলোর ওপর ভীষণ রকম গুরুত্ব প্রকাশ করে এবং আমাদের ভালোলাগাগুলোকেও আরও বাড়িয়ে দেয় তার জন্য প্রত্যেক দিন একই রকম রান্না করে না করে দুপুর বা রাতের জন্য আমরা বিভিন্ন রকম রান্নার সবজি মাছ মাংস ডিম এগুলো আমরা অল্টারনেটলি এগুলো আমরা রান্না করে থাকি যেটা ভীষণ রকম আমাদেরকে সাহায্য করে থাকে এবং আমরা সেই খাবারগুলো খুব তৃপ্তিভাবে খেতে পারি এবং সেটা আমাদেরকে খুব আনন্দ দেয় তাই জন্যই একটু ঘুরিয়ে ফিরিয়ে দুপুর বা রাতের দিকে রান্না করা উচিত এবং আমি তাই করে থাকি এটাই হচ্ছে আমার মত